আমি সকালে উঠে সারা প্রথমে প্রার্থনা করি ঠাকুরের কাছে যে সারাদিন আমি যেন ছেলে মেয়ে স্বামীকে নিয়ে ভালোভাবে চালাতে পারি তারপর আমি পুজো করি ঠাকুরকে খুব ভালো করে সুন্দর করে ফুল চন্দন দিয়ে সাজাই ঠাকুরকে নানারকম ফল উপকরণ দিয়ে খাবার দিই ফুল দিলাম থালায় খাবার দিলাম জল দিলাম ঠাকুরকে খুব ভালোবাসি সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে নানারকম ফুল দিয়ে সাজিয়ে সাজিয়ে রাখি আমার কাছে সব থেকে এটাই বড় অনুভূতি যে আমি ঠাকুরের কাছে ঠাকুরকে খুব ভালোবাসি যেন আমি এটা সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ছেলেমেয়ে স্বামীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারি